আমার কাছে এই মুহুর্তে মোবাইল রয়েছে তো আমি এই মোবাইলের ইতিবাচক দিক সম্পর্কে কিছু কথা বলবো আমরা বাইরের মানুষের সাথে এই মোবাইলের সাহায্যে সহজে যোগাযোগ করতে পারি কেন আগেকার দিনের ল্যান্ড ফোনের মতো তার নেই এই মোবাইলকে পকেটে নিয়ে সব জায়গায় যাওয়া যায় এবং মানুষের সাথে ভিডিও কল করেও তাকে দেখা যায় এর ফলে মানুষের সব কিছুর অসুবিধা হয়েছে এছাড়াও আপনার যোগাযোগ ব্যবস্থা ও টাকা পয়সা লেনদেন এবং পড়াশোনার ব্যাপারে সব কিছুতেই মোবাইল প্রচুর সাহায্য করেছে